আমি প্রতিদিন যখনই বাইক নিয়ে বাইরে বের হই বা বাইর থেকে ভিতরে আসি বাড়িতে ফিরে আসি তখনই আমি বাইকটিকে ভালোভাবে জল দিয়ে সাবান ফেনা দিয়ে ভালোভাবে মুছি এবং তারপরে বিভিন্ন লিকুইড দিয়ে সেটাকে পরিষ্কার করে বাইকের যত্ন নিয়ে থাকি হ্যাঁ তারপর আমি মনে করি যে বাইক চালানো অনেক সময় ক্লান্তিকর হতেও পারে যখন আমি অনেক দূরে যাই রাস্তা অনেক দূর হয় তখন বাইক চালাতে চালাতে পিঠের যন্ত্রণা হয় কোমর যন্ত্রণা বা হাতের যন্ত্রণাও হতে পারে ফলে বাইক চালানো লং রুটের জন্য অনেকটা ক্লান্তিকর ব্যাপার তাছাড়াও লং রুটের জন্য আমাকে সব সময় যে কিসে অনুপ্রেরণা যোগায় সেইটা হল সেখানে পৌঁছে যে আনন্দটা আমি পাব আর বাইকে যাওয়ার ফলে সেইটা আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায় কারণ সেখানে পৌঁছাতে পারলে সকলের সঙ্গে দেখা করতে পারলে তারপর বাইকটি নিয়ে আমার বাইকটি হল আমার প্রিয় জিনিস সেই জন্য আমি বাইক নিয়েই বেরাই লং রুটের ক্ষেত্রে তাছাড়া আমি বাইক চলার সময় বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করে থাকি যেমন প্রথমেই আমি যখন বাড়ি থেকে বাইক নিয়ে বেরাই তখন আমি হেলমেট এ গ্লাভস এগুলো নিয়ে নিই কারণ হেলমেট এবং গ্লাভস নেওয়া বাধ্যতামূলক মূলক আর যদি কোনো কোথাও অ্যাক্সিডেন্ট হয় তাহলে হেলমেটই আমার মাথাকে বা আমার শরীরকে রক্ষা করবে তারপর গাড়ির জন্য গাড়ির যে লাইসেন্স কাগজপত্র আমার ড্রাইভিং লাইসেন্স এইগুলোও আমি নিয়ে নিই এবং যদি লং রুটে যাই তখন শীতের জামাকাপড় বা গরমে যদি গরমের জায়গায় যাই তাহলে গরমের জামাকাপড়গুলো আমি ভালোভাবে গোছ করে নিই